হ্যাঁ এই রকম আমি অনেক গেমই খেলেছি যা আমার কাছে বিশেষভাবে আবেগগতভাবে প্রভাবশালী ও অর্থপূর্ণ বলে মনে হয়েছে যেরকম ফুটবল ও ক্রিকেট আমার দুটো ও দুটো জিনিসই খেলতে খুব ভালো লাগে প্রথমে ক্রিকেটের নিয়ে বলি আমাদের পাড়ায় বা অন্য কোনো জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট হলে আমি সেখানে নাম যে অংশগ্রহণ করি এবং শুধু অংশগ্রহণ করলেই হয় না সেখানে যখন আমি ব্যাটিং করতে নামি বা বলিং করতে নামি নিজের সব কিছু দিয়ে মন প্রাণ দিয়ে আমি ওই টিমটিকে বা ম্যাচটিকে আমি জেতানোর চেষ্টা করি এই আবেগটা সব সমায়ই আমার কাছে কাজ করে এই আবেগটাই মানুষের সব মানুষের কাছেই থাকে কিন্তু আমার কাছে আমি যখন কোনো কাজ করছি সেই কাজটা কা সম্পূর্ণভাবে করবো এবং ম্যাচটিকে জেতাবো ঠিক আছে সেই হিসাবে আমার আবেগটা কাজ করে এবং এই খেলার মধ্যে থেকে যা অর্থ আসতো সেটা সবার মাঝখানেই আমরা ভাগ করে নিতাম এবং পিকনিক করতাম তার সাথে ট্রফিও যখন দিতো এটা আমার কাছে খুব আনন্দের বলে মনে হতো এই অর্থ দিয়ে আমরা পিকনিক করতাম ট্রফিটা ক্লাবে থাকতো এটাই আমার খুব আনন্দের ছিলো সবাই মিলে মিলে মিশে আমরা পিকনিক করতে পারতাম এরপর বলি ফুটবল ফুটবল আমার কাছে খুব প্রিয় একটা খেলা ফুটবল খেলতে আমি সব সময় খুব ভালোবাসি ঠিক সেরকম ক্ষেতেই কোনো জায়গায় ফুটবল টুর্নামেন্ট হলে বা আমাদের পাড়ায় ফুটবল টুর্নামেন্ট হলে সেখানে আমি সবার আগে নাম দিই এবং সেখানে যে আবেগ সেখানে যে গোল করতে হবে সেখানে যে আমাকে ভালো খেলতে হবে এটাই আমি মনে করি সেখানে আমার আবেগটা সব সময়ই কাজ করে যে না আমাকে গোল করতে হবে আমারকে ভালো মতোন খেলতে হবে সব কিছুই ভালো মতোন আবেগ কাজ করে তো সেখান থেকেও কিছু অর্থ ট্রফি যেগুলো আমরা পাই সেটা অর্থটা আমরা ভাগাভাগি করে নিই ট্রফিটা ক্লাবে রাখা থাকে এটাই আমাদের খুব আনন্দের বিষয় সব আমাদের পাড়ার টিম অন্য পাড়ায় গিয়ে আমরা খেলতে যাই দলবদ্ধভাবে সেখানে আমরা ভালো মতোন টুর্নামেন্টটা খেলি এটাই আমাদের কাছে আবেগের কিছু দিন আগের কথাই বলি টুর্নামেন্ট জিতে ফুটবল টুর্নামেন্ট জিতে আমরা একটা তিরিশ হাজারের প্রাইস মানি পেয়েছিলাম সেখান থেকে সবাই ভাগাভাগি করে সেই টাকা দিয়ে আমরা পিকনিক টাইপের করেছি এটাতে খুব ভালো মজা লাগে তো এরকমভাবেই আমরা আমাদের কাছে জিনিসগুলো বিশেষভাবে আবেগগত প্রভাবশালী অর্থপূর্ণ বলে মনে